হ্যালো তোমার জুতো দোকান আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দোকানে আসব দিয়ে জি পে করব হ্যাঁ বুট জুতো বাচ্চাদের বুট বড়দের বুট মেয়েদের স্যান্ডেল ফ্যান্ডেল আছে কীরকম দাম কীরকম দাম হ্যাঁ হুম আর আর নাতনি মেয়েদের জুতোগু লো মেয়েদের মহিলাদের জুতোগুলো আচ্ছা ঠিক আছে তোমার দোকানে তাহলে যাচ্ছি গিয়ে গিয়ে পছন্দ হলে তাহলে তোমার দোকান থেকে জুতোটা জুতোগুলো নিয়ে আসব হ্যাঁ কাজের যে জুতোগুলো কত করে দাম তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার দোকানে যাচ্ছি গিয়ে পছন্দ হলে তোমার জুতো নিয়ে আসব হ্যাঁ হ্যালো আচ্ছা ঠিক আছে যা আমি তাহলে যাচ্ছি জুতো নিয়ে আর পছন্দ হলে তাহলে জুতো নিয়ে আসব

হ্যাঁ আচ্ছা স্যান্ড বাচ্চাদের স্যান্ডেল পাওয়া যাচ্ছে চটি ফটি সব আছে হ্যাঁ কী কী জুতোর নাম বলো কী কী জুতো নাম বলো